হ্যালো কে বলছেন হ্যাঁ বলছি বলুন ব্লাউজ তো ডিজাইনের ওপর দাম পড়ে না এভাবে তো বলা যায় না বিভিন্ন ডিজাইনের ওপর বিভিন্ন দাম পড়ছে আপনি কিরকম ডিজাইন করাতে চান সেটা বলুন তারপর তো বলব হ্যাঁ বলুন আচ্ছা ওইটা প্রায় চারশো টাকা পরে যাবে ম্যাডাম দেখুন কাটানোর দামটা তো আপনাকে দিতে হবে না গ্রামের মানুষেরও তো কাটানোটা তো সৌন্দর্য দেয় না সেখানে আপনি পঞ্চাশটা টাকা হয়তো কম দিতে পারেন সাড়ে তিনশোর নীচে আমি পারব না একদম করতে চুড়িদার কাটানার যেটা রেট তার থেকে দশ বিশ টাকা কম হবে এমন কিছু রেট কম হবে না যে চুড়িদার কাটানোর জন্য আপনি বিশাল কিছু রেট কম পেয়ে যাবেন হয়তো আপনার সব মিলে সত্তর আশি টাকা কম নেওয়া যেতে পারে তিনটে কাজ আছে তো মিনিমাম দশটা দিন তো সময় লাগবেই না আর আদার্স কাস্টমারেরও তো কাজ আছে সবার মিলেই তো করতে হবে আর চুড়িদারগুলো কিনবেন কাটাবেন সেগুলো একটু আমাকে দিয়ে যেতে হবে না রেখে যেতে হবে বলে যেতে হবে এই সপ্তাহে তিনটে কাজ এই সপ্তাহে তিনটে কাজ না একটু চাপ হয়ে যাচ্ছে আরও আদার্সের কাজ আছে না তাহলে আপনাকে দিয়ে যাবেন যটা পারব আমি চেষ্টা করব অবশ্যই দেওয়ার তিনটেই চেষ্টা করব কিন্তু দুটো হলেও নিয়ে যেতে হবে আপনাকে কিছু করার নেই আপনি এক কাজ করুন আমি বিকাল পাঁচটার সময়ে দোকান খুলি বিকেল থেকে রাত্রি আটটা আর সকালে খোলা হয় আটটা থেকে দুপুর একটা অবধি যে কোনো সময়ে আপনি আসতে পারেন ওটা আপনি এক কাজ করুন সন্ধ্যের দিকে আসুন সন্ধে সাড়ে ছটা সাতটা নাগাদ ওই তখন একটু দোকানটা খালি হয়ে যায় আর আপনার বাড়িটা কতদূরে সন্ধেবেলা আসতে পারবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি আসবেন হ্যাঁ